ভারতের অন্যতম ধনী সংস্কৃতি বলে মনে করা হয় পশ্চিমবঙ্গকে ইতিহাসে সমাজ সংস্কার আন্দোলনে তার অপরিসীম অবদানে গর্ব করার পাশাপাশি রাজ্যটি দেশের বিশ্বজনীন সংস্কৃতির পথিকৃৎ হওয়ার কৃতিত্ব গ্রহণ করেছে বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের সংস্কৃতি আধুনিকতা এবং ঐতিহ্যের নিখুঁত মিশ্রণ হিসেবে আবির্ভূত হয়েছে বাংলার বর্তমান সংস্কৃতির শিকড় রয়েছে রাজ্যের ইতিহাসে অতীতে বাংলা বিভিন্ন শাসকদের হাতে ঘুরে বেড়িয়েছে যা এটিকে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন করে তুলেছে একটি প্রচলিত প্রবাদ আছে বাংলা আজ যা ভাবছে বাকি ভারত আগামীকাল তা ভাববে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের মতন মহান সমাজ সংস্কারকদের আবাসস্থল ছিল এই বাংলা রামকৃষ্ণ পরমহংস এবং নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্ম বাংলার মাটিতে আজ বাঙালিরা ঐতিহ্যগত মূল্যবোধ এবং আধুনিক ঐতিহ্যের মিশ্রণকে প্রতিফলিত করে শিল্প নৈপুণ্য ও সঙ্গীতের প্রতি তাদের গভীর সম্পর্ক রয়েছে এবং প্রধানত সমাজতন্ত্রে বিশ্বাস করে বিনোদন যেমন বিভিন্ন নৃত্যের বিভাগ যথা বৃত্ত নাচ গম্ভীরা নাচ সাঁওতাল নাচ লাঠি নাচ ছৌ নাচ এর প্রচলন বহুযুগ দশক ও শতাব্দী ধরে বাংলাকে সমৃদ্ধ করে আসছে বিভিন্ন পাশ্চাত্যে নৃত্যধারা যেমন হিপ হপ সালসা রক ড্যান্স ব্রেক ড্যান্সকে কেন্দ্র করে নানান রিয়েলিটি শো ও বাংলায় বিনোদনের জগতে পরিবর্তন এনেছে গান ও ছবি আঁকার ক্ষেত্রেও একই কারণ বর্তমান ছবিকার বা চিত্রশিল্পীরা আগের কিছু বিশেষ ব্যক্তিত্বের নাম যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেইজ ইত্যাদি বাংলার বিনোদনের ইতিহাসকে সমানভাবে বহন করে আসছেন সংগীতে বাউল কীর্তন শ্যামা সংগীত রবীন্দ্র সংগীত নজরুলগীতি অতুলপ্রসাদী দ্বিজ দ্বিজেন্দ্রলাল রায় এর প্রচলন আজও বর্তমান তবে ধীরে ধীরে আধুনিক বাংলা গান এর সাথে সাথে বাংলা রক এবং আরো পাশ্চাত্যের অন্য গানের প্রভাব বাংলায় বিনোদন জগতকে আরো প্রভাবিত ও পরিবর্তিত করেছে